আমরা তো উত্তরবঙ্গের বাসিন্দা তো এখানে যে সমস্ত নদী রয়েছে এগুলোতে জলে প্রচুর টান এখানে সাঁতার কাটাই যায় না বা সাঁতার কাটা যায় না ওই জন্যে আমরা একবার দীঘাতে গিয়েছিলাম বেড়াতে তা তেই দীঘাতে গিয়ে সেখানে সাঁতার কাটতে বেশ মজাই পাচ্ছিলাম সবাই বন্ধুবান্ধব যাওয়া হয়েছিল তা অনেক মজা করতে করতে সাঁতার কাটতে কাটতে বেশ অনেকটা দূরেই চলে যাওয়া হয়ে গিয়েছিল তো সেখানে এতটাই দূরে চলে যাওয়া হয়েছে সেখান থেকে আর ফেরা যাচ্ছে না অনেক চেষ্টা করছি কিন্তু ঢেউয়ের মধ্যে টেনে নিয়ে চলে যাচ্ছে আর ফেরা যাচ্ছে না তা খুব বিপদের মধ্যে পড়ে গিয়েছি তো আর বন্ধুবান্ধবরা সব ধারেই রয়েছে তা সেখান থেকে ওদের আমরা তো জানতাম না ওদের রেস্কিউ টিম সমুদ্রের ধারে সবসময় রেডি থাকে তা তাদের আবার বোটে করে তারা গিয়ে সেখান থেকে টেনে নিয়ে আর সে আমাকে উদ্ধার করে তো এই একটা বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম সমুদ্রের ধারে গিয়ে দীঘাতে এ